ভারতীয় শিক্ষা ব্যবস্থা এখন একদম ভালো নয় যত দিন যাচ্ছে তত দিন যেমন অবনতির দিকে এগোচ্ছে শিক্ষা ব্যবস্থায় যে এখন যারা আছেন শিক্ষক শিক্ষিকা তারা নিজেরাই এখন ভালোভাবে অনেক কিছুই জানেন না তারা ঘুষ দিয়ে চাকরিতে ঢোকে এবং সেই শিক্ষার দিকে অনেকভাবে খারাপ প্রভাবিত ফেলে তারা নিজেরা কিছু জানে না এবং ছাত্রছাত্রীদেরকেও ঠিকঠাকভাবে শেখাতে পারে না এর জন্য আমার একটাই প্রধান চ্যলেঞ্জ যে আমি সরকারকে এটুকুই আমার আবেদন যেমন তার পুরোপুরি পুরোপুরি নিয়ে যেমন তার যোগ্যতা আছে সে একজন শিক্ষাকতার যোগ্যতা নিয়ে যেমন একটা স্কুলের টিচার হতে পারেন স্কুলের শিক্ষিকা হতে পারেন সেই শিক্ষিকা হয়েই যেমন তিনি একটা স্কুলে পড়ানোর জন্য আবেদন করতে পারেন এটাই আমার প্রধান চ্যালেঞ্জ